আমার মনে হয় যে গ্রামে এলাকার নিয়ে সংবাদ মাধ্যমের বিশেষ কোনো গুরুত্ব দেখা কারণ গ্রামের এলাকা অনেক বড় বড় এখানে কোনো সংবাদপত্র যারা সংবাদ তুলে ধরার জন্যে সংবাদপত্র আছে তারা এখানে খুবই কম আসে কোনো ঘটনা ঘটলে হয়তো এদিকে আসে না না যদি জানাই এদিকে আসে না তারা শহর খবরগুলো বেশি করে দেখায় রাজনীতির খবর বেশি দেখায় এমনি সাধারণ মানুষের খবর কে নেয় কে দেখায় আমাদের এদিকে জলের সমস্যা আছে জল জমা জলে নোংরা আছে এছাড়া আয়রন আছে তাই জন্যে জল খায় বুঝতে না জল যদি ভালো জল যদি এখানে বাড়ি বাড়ি দিত খুব ভালো হতো সেই জল আমরা খেতাম এটাই আমি সংবাদে দেখাবার জন্যে আমি বলতে পারি তবে সমস্যা যাতে না গুরুত্ব হয়